হ্যালো স্যার হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি বলছি আমার ছেলের একটু ছুটির দরকার আমাদের বিয়ে বাড়ি যাওয়ার আছে অনুষ্ঠান বাড়ি তো ওখানে বিয়ে বাড়িতে যেতে ওর একটু ছুটির দরকারের জন্যই আপনাকে কল করেছিলাম এক্সাম আছে স্যার কিন্তু বুঝতে পারছি দু দিনের জন্যে ছুটি একটু হলে খুব ভালো হতো নিজের রিলেটিভের বিয়ে আছে ওকেশন আছে সে আপনি স্যার হোমওয়ার্ক দিয়ে দিতে পারেন ও ওখানে গিয়ে কন্টিনিউ করবে এক দু দিনের মধ্যে যদি হয় পসিবল তো অনেক ভালো হয় কারণ ফ্যামিলি যাচ্ছে তো আমরা তো কেউ থাকব না এমনি তো স্যার কন্টিনিউ যায় দু দিনের জন্য একটু ভালো হতো স্যার মানে জাস্ট এটা যেহেতু দরকার ওই জন্যই বললাম আপনাকে একটু দেখেন স্যার পসিবল যদি হয় কারণ দু দিনে তো আপনি হোমওয়ার্ক দিয়ে দিলে ও কন্টিনিউ করবে এসে তারপরে হোমওয়ার্কটা আপনাকে জমা করে দেবে হবে না তো স্যার তাহলে স্যার প্রবলেম তো আছে ঠিক আছে কিন্তু মানে বাড়িতে আমাদের তো কেউ থাকবে না তো ছেলেকে কী করে আমরা টিউশন পাঠাতে পারব আমরা তো বেরিয়ে যাব একটু স্যার ম্যানেজ করে যদি আপনি বলেন তাহলে ভালো হবে দুদিনে কিছু হবে না এমনি থেকে সবাই বলছিল

কালকে ঠিক আছে স্যার আমি এসে তাহলে কথা বলছি